হ্যাঁ সন্ধ্যা টেলার্স বলছেন হ্যাঁ আপনার কাছে আমি একটা ব্লাউজ কাটাব কিরকম কি দাম পড়বে একটু বলুন আমি একদম সাদাসিধে একটা ডিজাইন করাতে চাই বলব ডিজাইনটা পেছনদিকটা গোল হবে আর সামনের দিকটা চৌকো আর হাতাটা হচ্ছে লম্বা হবে আর আর লটকান দুটো থাকবে কেমন দাম পরবে আমারা তো গ্রামের মানুষ একটু কম করলে হয় না অত টাকা দিতে পারব না আচ্ছা আমি যদি আরও দুটো চুড়িদার কাটাতে চাই তাহলে কি দামটা একটু কম করা যাবে আচ্ছা আপনি তাহলে পরের সপ্তাহের দিকে দিতে পারবেন কি কি করব বলুন তো আমাদেরও দরকার আছে না এই সপ্তাহেই দরকার আছে ওই টাইমের মধ্যে তাহলে আমি কটার দিকে আসব বলুন আচ্ছা আপনারা কখন ফ্রি হবে মানে একটু বসে টসে একটু তো ভালোভাবে দেখাতে হবে কাজটা কীভাবে করতে হবে হ্যাঁ সামনেই বাসস্ট্যান্ডের সামনেই বাড়ি আচ্ছা